পশ্চিম বর্ধমান জেলায় বেশ অনেক কটি আর্ট গ্যালারি রয়েছে তার মধ্যে অন্যতম হল আবির আর্ট গ্যালারি যেটি কুলতোড় নিয়ামাতপুরে অবস্থিত তাছাড়াও রয়েছে স্ক্র্যাব আর্ট গ্যালারি যেটি আসানসোল জাঙ্কসান স্টেশানে অবস্থিত এখানে নানা ধরণের বর্জ্য পদার্থ দিয়ে তৈরি শিল্প এবং সংস্কৃতি লক্ষ্য করা যায় তাছাড়াও রয়েছে বিদ্যাসাগর আর্ট গ্যালারি যেটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্তর্গত বিএন আরে অবস্থিত এখানে সাধারণত বাঙ্গালিয়ানা শিল্প শৈল এবং শিল্পকলাকেই লক্ষ্য করা যায়